হ্যাঁ আমি গাছ লাগানো বলতে যে সমস্ত গাছের মূল্য বেশি সেই সমস্ত গাছ লাগাতে ইচ্ছা করি যেমন সোনাঝুরি একটা মূল্যবান গাছ মেহগনি একটা মূল্যবান গাছ ঝাউ গাছ এই সমস্ত গাছ আমি লাগানোর চেষ্টা করি এবং ফুল গাছ বলতে যেমন অর্কিড জাতীয় বিভিন্ন ধরনের ফুল টবে লাগানো

খুব ইচ্ছা বা বাড়ির সামনে গেটের মুখে ফুল গাছ স্থল পদ্ম এই সমস্ত ফুল গাছ রজনীগন্ধা গন্ধরাজ গাঁদা ফুল ফুলের বিভিন্ন রূপ আমাকে খুব মোহিত করে আমি এই সমস্ত ফুল গাছ লাগাতে ইচ্ছা করি

বলতে আমি যেমন পেয়ারাটা প্রথমত পেয়ারায় অধিক খাদ্যগুণ পেয়ারা খেজুর নারকেল এই সমস্ত গাছ আমি লাগাতে পছন্দ করি সবজি সিজন ওয়াইজ যে সবজি আমাদের এখানে লাগানো হয় আমি সেই সমস্ত সিজনাল সবজি যেমন প্রথমত আলু ঢ্যাঁড়শ ঝিঙা উচ্ছে শিম বরবটি এইগুলো আমি লাগাতে চাই এবং এর থেকে শরীরের বিভিন্ন ভিটামিন প্রোটিন ফ্যাট আমরা পেয়ে থাকি গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র করার সামগ্রী পেয়ে থাকি এই জন্য আমি এগুলো লাগাতে চাই